একজন বালিকা হিসেবে যদি আমি বলি তখন তো সবথেকে এখন যেটা কারেন্ট আছে সেটা হলো আর জি করের ঘটনা এটা একদমই ভালো না আমি যখন একজন বালিকা ছিলাম আমি গ্রামের মেয়ে তো সেক্ষেত্রে আমার শৈশব কেটেছে অনেক ভালো কিন্তু এখন বাচ্চাদের ক্ষেত্রে যে বালিকাদের ক্ষেত্রে যে শৈশবটা কাটে সেটা কিন্তু একদম পুরো সেফ থাকে না অনেক চ্যালেঞ্জের সম্মুখীন যদি হয়ে থাকতে হয় তাহলে সেই চ্যালেঞ্জ বলবো পড়াশুনার চ্যালেঞ্জ কোনো কিছু শেখার চ্যালেঞ্জ ট্র্যাফিক যদি হয় ট্রাফিক অবশ্যই ঠিকঠাক রাখতে হবে কারণ টুকটাক আমরা কলকাতায় যাতায়াত করি তো সেক্ষেত্রে ট্রাফিক যেভাবে ওভারটেক করে সেটা একদমই ঠিক নয় আবহাওয়া আবহাওয়া তো অবশ্যই গাছপালা লাগানোর জন্য আমাদের গ্রামের যে পরিবেশ থাকে সেটা শহরে সে পরিবেশ থাকে না আর গাছ লাগালে মনে হয় আমরা অনেক আগের আমাদের বালিকা হিসেবে যে সময়টা আমরা কাটিয়েছি আমি কাটিয়েছি সেইটা আমরা ফিরে পাবো পৃথিবী অনেকটা সবুজে পরিণত হবে আবহাওয়া ঠিক হবে অনেকটা যে গরম বেড়েছে সেই গরমটা বাড়বে না রাস্তা এলোমেলো রাস্তার ক্ষেত্রে বলব যে এলোমেলো রাস্তাকে আমরা যদি সাজিয়ে নিতে পারি যদি সেটা সম্ভব হয় তাহলে আমরা সাজিয়ে নিতে পারি আর সেটা অনেকটা সুন্দর হবে কারণ এখন তো প্রায় সবার বাড়িতেই দেখা যায় বাইক আছে গাড়ি আছে তো সেটা এলোমেলো রাস্তা দিয়ে বা সরু রাস্তা দিয়ে বেরোয় না বন্যপ্রাণী বলতে আমরা একটা কথা জানি ছোটোবেলা থেকে আমি যখন বালিকা ছিলাম তো আমরা একটা জিনিস শিখিয়ে শিখেছি যে বন্যরা বনে সুন্দর তো সেই জিনিসটা আমরা এখানে দেখতে পাই না দেখতে গেলে হয় আমাদের সুন্দরবন যেতে হয় নইলে কোনো ফরেস্টে যেতে হয় নইলে কোথাও ঘুরতে যেতে হয় তো সেখানে বন্য জিনিস বন্য প্র্রাণী বলতে গেলে আমাদের যেটা আমরা পাখি পোষা বা একটা কুকুর পোষা সেটা কিন্তু অ্যাকচুয়ালি যে বা বন্য জিনিস সেটা আমাদের বনেই দেখতে পাওয়া যায় বনে ছাড়া অন্য কোথাও দেখতে পাওয়া যাবে না তো আমি যখন বালিকা ছিলাম আমি হয়তো অনেকটাই ফেস করেছি এখন যারা বালিকা আছে তারা কিন্তু সেফ নেই তাদের সেফটিটা অনেকটা প্রয়োজন সতর্কতাটা মেনটেন করাটা দরকার ট্র্যাফিক মেনটেন করা দরকার খারাপ ওয়েদারের জন্য আবহাওয়ার জন্য অবশ্যই গাছ লাগানো দরকার আর বন্য পাখিদের জন্য গাছ যদি লাগানো যায় তাহলে হয়তো কিছু পাখি বা কিছু শেয়াল কিছু বন্য প্রাণী তারা দেখতে পাবে তারা কি তাদের আশেপাশে তারা হয়তো দেখে থাকবে মানে পুরোটা বন্যপ্রাণী না দেখলেও কিছুটা বন্যপ্রাণী দেখতে পাবে